হ্যাঁ আমাদের নিশ্চিন্তা গ্রামে আমাদের এখানে যানবাহন খুবই কম চলে এবং একটাই টোটো সারা দিন ঘোরাফেরা করে তাই আমাদের স্বাস্থ্য সেবায় খুবই ব্যাঘাত ঘটে কারোর যদি খুব শরীর খারাপ করে তাড়াহুড়ো করে নিয়ে যেতে হলে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয় না আর সবার বাড়িতে তো চার চাকার গাড়ি নেই যে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে আমাদের গ্রামে সেরকম কোনো সুব্যবস্থা নেই তাই সেই টোটোর ভরসাতেই থাকতে হয় তা এছাড়াও আমাদের গ্রামের আশেপাশেও কোনো বড় হাসপাতাল নেই এই কারণেই আমাদের খুবই অসুবিধা হয় সেই আমাদের অনেক দূরের হাসপাতালে যেতে হয় সেখানে যেতে গেলে আমাদের প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় লেগে যায় সেখানে পৌঁছতে এত সময় লেগে যায় যে রোগীর অবস্থাও খুব খারাপ হয়ে যায় অনেক সময় রোগী এর ফলে মারাও যায়